এক ছয় দুহাজার তেইশ দুই ছয় দুহাজার তেইশ তিন ছয় দুহাজার তেইশ চার ছয় দুহাজার তেইশ পাঁচ ছয় দুহাজার তেইশ